আমি আঁকার জন্য এখন ক্লাস নিয়েছি আর আঁকা শিখছি আর আগে ছেলেদের সব মাস্টারমশাই হাতে করে গোল আকারে শিখাতেন সেটা এখন নানারকম ছবির পদ্ধতিতে দিয়ে শেখাচ্ছেন সেটা আমি আমিও দেখছি সেটা দেখতে দেখতে রং দিয়ে রং দিয়ে সেই আঁকাটাকে গোল করে আঁকাগুলোকে ঠিক করে বা তার যে আকৃতি সেটাকে আঁকছি এঁকে আগে জানতাম না আস্তে আস্তে এখন স্যারের কাছে দেখতে দেখতে দেখতে দেখতে আরো দেখছি ভালো হচ্ছে তাতে করে আরো মানে উন্নত ধরনের কিছু পশুপাখি নানা রকম ছবি এঁকে ওর ওপরে দাগা বুলিয়ে তারপর সেটাকে রং করে এখন সেটা আমার এখন দেখছি যখন শিখে গেছি তখন আমাকে নিজে থেকে খুব ভালো লাগছে